আমার কাছাকাছি শাড়ি শিল্পের দোকান রয়েছে এখানে বিক্রি হয় হ্যাণ্ডলুম হাতে তৈরি করা শাড়ি বিক্রি হয় দোকানে বিক্রি হয় না সুতির শাড়ি টেরিকটের শাড়ি এগুলো দোকানে বিক্রি হয় না আমার প্রিয় শিল্প বলতে শাড়ি শিল্প নৈপুণ্যের উপকরণ বলতে ছুঁচ সুতো এগুলো লাগে